হ্যালো দাদা অ্যাঁ আপনি রানি অটোমোবাইল থেকে বলছেন ও হচ্ছে কী একটা সাইকেল নেওয়ার ছিলো তা আপনার তা আপনার থেকে আপনি একটু বলতে পারবে আপনার একটু লো বাজেটের সাইকেল কেমন হতে পারে নরমাল সাইকেল তাও কেমন হতে পারে আচ্ছা রেঞ্জার সাইকেল কীরকম দিচ্ছেন ও আর গিয়ার দেওয়াটা গিয়ার দেওয়া সাইকেলটা ওই যে মানে মোটর মোটর বটর লাগানো থাকে এই সব দেয় না আচ্ছা এস একটু এর থেকে কম বাজেটে কিছু পাওয়া যাবে স্কুলের সাইকেল সেকেন্ড হ্যান্ড তাও একটা ভালো সাইকেল কি পাওয়া যাবে না মানে মানে সেই হিরো সাইকেল আসে এই সব সাইকেলগুলো সেটা সে একটু দামটা বেশি হয়ে যাচ্ছে না একটু কমে বলুন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি রাখছি তাহলে